খাবার অর্ডার রেস্তারাঁকে দাদা বলুন আমার ফিরতে অনেক রাত হবে যাতে খাবারটি আমার খুব ভালোভাবে থাকে এবং খাবারটি খুব গরম থাকে আমি যেন অনেক পরে খাবারটি খাবো যাতে বেশ ভালো পাত্রে বা ব্যাগে আমার খাবারটি রেখে দিতে বলুন যাতে ঠান্ডা না হয় ঠান্ডা হলে আমি একেবারে খেতে পারি না গরম গরম খাবার খেতে আমাকে বেশ ভালো লাগে যার জন্য গরম রাখার ব্যাপারে আপনাকে সতর্ক করতে চাই আমি এক পেকেট এক প্লেট চিলি চিকেন এক প্লেট চাউমিন এক প্লেট মোমো অর্ডার করেছি এইগুলি যেন ভালো করে প্যাকোটে মুড়ে অবশ্যই যেন গরম থাকে তার ব্যবস্থা করুন এটি ভালোভাবে আমি অনুরোধ করছি এটি ভালোভাবে মুড়ে হ্যাঁ আমায় যাতে কোনো অসুবিদা রাত্রে খাবারের না হয় তার ব্যবস্থা আপনি করুন